হ্যালো স্যার আমি সাহা টেলিকম থেকে বলছি হ্যাঁ স্যার আপনি সিম ব্যবহার করছেন যদি বলেন হ্যাঁ স্যার যদি আপনি জিও থেকে কোনো সমস্যার সম্মুখীন হচ্ছেন হ্যাঁ স্যার আপনি যদি জিও থেকে এয়ারটেল বা ভোডাফোনে আসেন তাহলে আপনার অফার আছে স্যার হ্যাঁ স্যার আপনি যে রিচার্জটা করা আছে সেটা আর কত দিন আছে যদি বলেন হ্যাঁ স্যার আপনি যদি এখন চেঞ্জ করেন তাহলে আপনি ওই দশ দিন এবং পরে এক মাসটাও রিচার্জ পাবেন ফ্রিতে

হ্যাঁ স্যার আপনার জিও থেকে এয়ারটেল বা ভোডার যে কোনো ফ্রিতে হবে স্যার আপনার এয়ারটেল কি ওখানে সমস্যা আছে হ্যাঁ আপনার যদি এয়ারটেলে পরে পরবর্তীকালে প্রবলেম হয় তাহলে আপনি এক মাস রিচার্জ করবেন তারপরে আবার পোর্ট করে জিওতে আসতে পারেন এয়ারটেলে স্যার এক মাসের রিচার্জ দুশো নিরানব্বই টাকা দেড় জি বি পার ডে ছমাসে স্যার সাতশো টাকা ওটা স্যার দু জি বি পার ডে রাত বারোটা থেকে ফ্রি পাবেন সকাল ছটা পর্যন্ত হ্যাঁ স্যার তিনশো টাকার উপরে রিচার্জ করলেই আপনি ওই নাইটের অফারটা ফ্রি পাবেন রাত বারোটা থেকে সকাল ছটা পর্যন্ত হ্যাঁ নেট ফ্রি হ্যাঁ হ্যাঁ স্যার সেইভাবেই শেষ হবে এবং আপনি সপ্তাহে যে যে দিনের নেটগুলো বেঁচে যাবে সেগুলো আপনি উইক এন্ডে পাবেন যেমন ধরুন শনিবার রবিবারে সেই নেট আপনি ফেরত পাবেন ওই দিনে আপনি ইউজ করতে পারেন হ্যাঁ এবং এক মাসে হ্যাঁ স্যার এক মাসে দুটো এক জি বি করে নেট পাবেন ফ্রিতে ওর জন্য কোনো টাকা লাগবে না হ্যাঁ পরের দিন নয় স্যার উইক এন্ডে পাবেন শনিবার কি রবিবারে হ্যাঁ স্যার আপনি এয়ারটেলে যেতে চাইছেন হ্যাঁ স্যার আপনি এয়ারটেলে গেলে এয়ারটেল সিম নিন তারপরে এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপ আছে ওটা ইন্সটল করলে আপনি ওখানে সব ডিটেলস পেয়ে যাবেন হ্যাঁ ওখান থেকেই আপনি রিচার্জ করতে পারেন আপনার রিচার্জে কুপন পাবেন অফার পাবেন হ্যাঁ কুপন আছে আপনি সেই কুপনের টাকা পরে আবার রিচার্জে কনভার্ট করতে পারেন হ্যাঁ স্যার আপনি তাহলে আমাকে জানাবেন ধন্যবাদ স্যার